হ্যাঁ এটা তো বর্তমান যুগের সব থেকে বড়ো ঘটনা বাচ্চারা অতিরিক্ত মোবাইল ফোনের পিছনে সময় দিচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইমে আজ প্রায় পাড়ায় পাড়ায় খেলাধুলা উঠে গেছে বললেই চলে মাঠগুলো আজ প্রায় ফাঁকা যায় আমাদের সমায় আমরা যখন স্কুল থেকে বাড়ি আসতাম তখন মনে হতো কতোক্ষণে বাড়ি গিয়ে ড্রেস টাস চেঞ্জ করে আমরা মাঠে যাবো কিন্তু বর্তমান যুগে যা সময় এসেছে তাতে বাচ্চারা আর খেলাধুলার প্রতি আসক্তি দেখায় না তাদের কাছে আনন্দের জায়গা হচ্ছে মোবাইল ফোন কতোক্ষণে তারা মোবাইল ফোন হাতে পাবে এটাই খেলাধুলার তাকে অনেকটা কমিয়ে আনছে এটা আমাদের অবিলম্বে নিয়ন্ত্রণ করা দরকার প্রত্যেক বাবা মাকে সচেতন হতে হবে তাদের বাচ্চাদের হাতে যেন মোবাইল ফোন না তুলে দেয় তাদেরকে মাঠে পাঠান যার ফলে বাচ্চারা সুস্থ থাকবে সবল থাকবে বিচক্ষণ হো থাকবে এবং আনন্দ উপভোগ করতেও পারবে সর্বোপরি ভিডিও গেমস খেললে তো কেউ কিছু উন্নতি করতে পারবে না না মাঠে ঘাটে খেললে তবু শরীর স্বাস্ত্য ভালো থাকবে শরীরচর্চা হবে নিয়মিত আর মোবাইল ফোন থেকে তো নানান রকম রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে বসে বসে সব সময় চোখের সমস্যা অল্প বয়সে চশমা এসব নানান সিমটমস দেখা দিচ্ছে অবিলম্বে আমাদের এইটির দিকে নজর দেওয়া উচিত